হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ এটা একটা রেস্তোরাঁই আপনি ঠিক জায়গায় ফোন করেছেন আর এটা রায়চকে ও আচ্ছা না না ঠিকই আছে আপনি ঠিক জায়গায় ফোন করেছেন হ্যাঁ বলুন আচ্ছা ভালো মেনু ধরুন সবই তো আছে ধরুন এই ভাত ডাল আর ভাত মাংস এই সব সবই আছে তো আমাদের যেহেতু একটা মানে এই দোকানটা নতুন তাই হ্যাঁ নিরামিষও রয়েছে নিরামিষ আপনি যা খুঁজবেন সেটাই পাবেন অসুবিধা নেই আর আপনি যদি আমিষ খেতে চান সেটাও রয়েছে আমাদের মানে নিরামিষে ধরুন যেমন থেকে থাকে শুক্তা ডাল ভাত আলু পোস্ত আর সাথে ভাজাভুজি রয়েছে অনেক আর আমাদের যেহেতু এটা মানে স্টার্টার নতুন আর কি দোকানটা তো সেই কারণে আমরা লুচি আর পরোটাটা দিয়ে থাকি না বাদ দিয়ে বলতে আমাদের ওই তো বললাম এখন নতুন তো ওই মানে কাস্টমারদের জন্য এটা আমাদের একদম মানে ফিক্সড এটা একদম মানে নিতেই হয় আর কি কাস্টমারকে না এবার সব তো সম্ভব নয় আমাদের এখানে ধরুন এটাই চলে আর আমরা এই জন্য এটাকেই বেশি গুরুত্ব দিই আর কি এই লুচি পরোটাটাকে আপনি দেখতে পারেন নিয়ে অসুবিধা নেই আর এটা একদম কিন্তু ফিক্সড আপনাকে নিতেই হবে আর কি হ্যাঁ আপনি এমনিতে খাবার অবশ্যই চয়েস করতে পারবেন এই যেমন আপনি নিরামিষ খুঁজছেন তার বদলে আমিষও পেতে পারেন আমিষ খুঁজলে কিন্তু আপনি যেই খাবারটাই নিন না কেন তার সাথে কিন্তু এইটা স্যার আমাদের ফিক্সড একদম এটা আপনাকে নিতেই হবে কিন্তু স্যার আমাদের তো মানে রেস্তোরাঁ থেকে এটা একদম করে দেওয়াই আছে যে মানে আপনি আপনি বদলে যা খুশি খেতে পারেন এর সাথে অন্য যা খুশি নিতে পারেন কিন্তু আপনাকে এই লুচি আর পরোটাটা কিন্তু আপনাকে নিতেই হবে আর এটা মানে কী বলবো এটা একদম মানে আমাদের সব কাস্টমারদের জন্যই থাকে আপনি খান বা নাই খান এটা আপনাকে স্যার নিতেই হবে দেখুন স্যার এটা আমাদের এইখানে মানে কী বলব রেস্তোরাঁর একটা স্টার্টারে একটা প্রথম পয়েন্ট এটা আমরা শুরু করেছিলাম এখানকার মানুষের জন্য যেমন ধরুন অন্য সব হোটেলে অন্য রকম কিছু থাকে অনেক জায়গায় আরও অন্য কিছু দেয় তো সেই ক্ষেত্রে আমরা এটা চালু করেছি যে লুচি আর পরোটাটা এখানে একদম ফিক্সড থাকবে যে কোনো খাবারের সাথে অনেক মানুষই আমাদের রেস্তোরাঁতে এসে চায় আর কি এই লুচি পরোটাটা যার জন্য এটাকে আমরা প্রধান হিসেবে রেখেছি আচ্ছা স্যার সেটা না হয় আমি দেখব অবশ্যই যে যদি এটা চেঞ্জ করে দেওয়া যায় বা আরও অনেকের সাথে কথা বলে দেখব যদি সবাই সম্মতি দেয় তাহলে নয় পরে অপশনাল কিছু রাখব তো কিন্তু এখনের জন্য আপনাকে এটা নিতেই হবে আচ্ছা ঠিক আছে আপনার নামটা কী কী নামে বুক করব স্যার ওকে স্যার ঠিক আছে তাহলে আপনি ওই দুপুরেই আসুন আমরা সব আপনার জন্য রেডি রাখব

ও কে স্যার ও কে ঠিক আছে স্যার ধন্যবাদ কল করার